মানুষের সাথে ভাবনার আদানপ্রদানের জন্য আমাদের কণ্ঠ প্রধান ভূমিকা পালন করে তাই এই কণ্ঠকে ক্লান্তি এবং কর্কশতা থেকে বাঁচিয়ে রাখবার জন্যে আমাদের সচেষ্ট হওয়া উচিত আমি সেই জন্য সবাইকে অনুরোধ করবো কেউ অযথা চেঁচিয়ে কথা বলবেন না এবং ঝগড়া ঝাঁটি যত পারবেন এড়িয়ে থাকবেন এবং মাঝে মধ্যে নুন জল নুন দিয়ে গরম জল দিয়ে একটু গার্গেল করবেন এবং আদা লবঙ্গ দিয়ে একটু চা খাওয়ার অভ্যাস করবেন এবং আমাদের এই গরমকালে আমরা বাইরে থেকে এসেই সরাসরি একেবারে ফ্রিজের বোতল খুলে খেতে লেগে যাই সেটা তো ভীষণই খারাপ কখনোই সেটা করবেন না এবং যতটা পারবেন ফ্রিজের জল এড়িয়ে থাকবেন এবং আইসক্রিম বিয়েবাড়ি মরশুমে আমরা আইসক্রিম খাওয়ার জন্য আমাদের ধুম পড়ে যায় এবং গরম এলেই আমরা একটু আইসক্রিমের দিকে ঝুঁকে পড়ি এবং যত পারবেন আইসক্রিমটাও অ্যাভয়েড করবার চেষ্টা করবেন তাহলে আমাদের এই কণ্ঠ চিরজীবনের মতো সতেজ এবং নমনীয়তা থাকবে